আমার সংস্কৃতিতে বিয়ের অনুষ্ঠান মানে অনেকটাই বিস্তৃত বিয়ে মানে বাঙালিদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সেখানে যেমন ভালো ভালো খাবার তৈরি করা হয় সবাই ভালো ভালো পোশাকও পরে আশীর্বাদের সময় আংটি বদল করার পর সঙ্গীত অনুষ্ঠান হয় বিভিন্ন আচার অনুষ্ঠান হয় বিয়ের আগের দিন আইবুড়োভাত খাওয়ানো হয় ছেলে এবং মেয়ে দুজনকেই বিয়ের দিন সকালে দধিমঙ্গল তারপর দই দধিমঙ্গল হয় সেখানে দই চিড়ে খাওয়ানো হয় এরপর বৃদ্ধি অনুষ্ঠান সম্পাদিত হয় এরপর ছেলের বাড়ি থেকে ছেলের গায়ে লাগানো হলুদ ও অনেক কিছু তত্ত্ব নিয়ে মেয়ের বাড়িতে আসা হয় যেমন মাছ মিষ্টি পান সুপারি হলুদ ইত্যাদি সন্ধ্যায় বর আসে কনের মা তাকে আশীর্বাদ করেন এবং মিষ্টি খাওয়ান তারপর বিয়ের লগ্নে কনেকে নিয়ে আসা হয় ছাতনাতলায় বরও সেখানে উপস্থিত থাকে এরপর বিয়ের আচার অনুষ্ঠান সম্পন্ন করা হয় যেমন মালাবদল সাত পাকে ঘোরা যজ্ঞ ও সর্বশেষে সিঁদুরদান করে বিবাহ সম্পন্ন করা হয় এবং তারপর খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়